আমাদের এখানে এ আমাদের এখানে হিন্দু বেশিরভাগ বেশি কারণ মুসলিম কম হিন্দুদের কোনো অনুষ্ঠান হলে হিন্দুদের বারো মাসে তেরোটা পার্বণ কারণ সেই পুজো টুজো হলে মুসলিমরা কি অনেকে ভালোবাসে হিন্দুদের পুজোয় যেতে অনেকে ভালোবাসে না তারা ইসলাম ধর্মে কারণ এইসব কেউ মনে করে এইসব ঠাকুর এসব পুজো করলে এসব ওদের পছন্দ না এই সেই মনে অনেক বিভিন্ন রকম মনে করে অনেকে পছন্দ করে তারা আনন্দ পায় মজা পায় ঠাকুর দেখতে আবার হিন্দুরা মুসলিমদের বলে যে এসব ইসলাম ধর্মে এসব আল্লাহ টাল্লাহ এসব মানে না এরা ঠাকুর মানে না তাই নিয়ে ওদের একটা অশান্তি এখানকার বেশিরভাগ মানে হিন্দুটা বেশি মুসলিমটা কম এই নিয়ে বেশিরভাগ অশান্তি হয় অশান্তি হয় তারা বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে